হ্যাঁ আমার কিছু প্রিয় বাইক আছে তার মধ্যে কয়েকটি হলো কেটিএম হার্লে ডেভিডসন নিঞ্জা কাওয়াসাকি এইচ টু আর এবং কাওয়াসাকির আরও বিভিন্ন রকমের মডেল এর মধ্যে আমি হার্লে ডেভিডসন বাইকটি কিনতে চাই বাইক চালানোর জন্য বেশ কয়েকটি বাইকই আরামদায়ক তার মধ্যে বাজাজ বাজাজের বাইকগুলি এবং পালসার হার্লে ডেভিডসান বাইকটিও যথেষ্ট পরিমাণে আরামদায়ক তাছাড়া বাইকের মধ্যে বিএমডবলিউ বাইকটিও বেশ আরামদায়ক এবং যেটি আমারও ভীষণ পছন্দেরও আমি সেই বাইকটিও কিনতে চাই